হ্যাঁ অর্থহীন অবস্থা হলেো ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় যে লাইন দেওয়ার মতোও বহু আমার হাসপাতালের ওখানে দেখেছি যে আমার যেহেতু অর্থনৈতিক অবস্থা একটু খারাপ তাই জন্য আমাকে প্রচুর পরিমাণে অনেক জায়গায় লাইন দিতে হয় এমন কি আমাকে ভাবে হ্যারাসমেন্ট হতে হয় অর্থাৎ যেমন তারা অর্থ নয় বলে তারা প্রথমে তো ঢোকাতে চায় না কোনো বেসরকারি হসপিটালে তো নয়ই আর সরকারি হসপিটালের ক্ষেত্রে একটু সুবিধা থাকে কিন্তু তারপরেও তো বেশিক্ষণের জন্য থাকে না এবং ব্যয়বহুল চিকিৎসা বলতে বলা যায় ক্যান্সারের মতো ট্রিটমেন্ট এমন কি আরও তার থেকে আরও খারাপ খারাপ যে রোগ থাকে অর্থাৎ এইচআইভি রোগ এমন কি যে সমস্ত রোগ ঠিক করানো সম্ভব নয় হার্টের রোগ মতো অনেক বড়ো বড়ো রোগ রয়েছে যেগুলো কি না দীর্ঘ লাইন দিয়েও পর্যন্ত মানুষ পর্যন্ত করে উঠতে পারে না হাসপাতালে এতো ভিড় ঠেলা ঠেলি এবং এতো রোগী হয়ে যায় এবং যারা আগে সবার আগে টাকা দিতে পারে তাদেরকেই ভর্তি করে নেওয়া হয় অর্থাৎ অন্যান্য কোনো লোক যদি অসুস্থ হয়ে পড়ে এবং তারা যদি বিপদে পড়ে যায় তাদেরকেও সময় মতো সাহায্য করা হয় না এটা আমার নিজেস্ব অভিজ্ঞতা থেকেই বলছি যেটা আমার খুব খারাপ লেগেছে অর্থাৎ যার যখন খুব দরকার মারা যেতে পারে তাদেরকে যতোই পয়সা না থাকুক না কেন তাদেরকে অন্তত বাঁচিয়ে তোলার ব্যবস্থা করা উচিত